কিছু যানবাহনের নামগুলি হলো বাইসাইকেল মোটরবাইক সাইকেল অটো টোটো বাইক বুলেট ফর্চুনা হান্টার অ্যাম্বুলেন্স দমকল

রেলগাড়ি হেলিকপ্টার নৌকা প্লেন বোট রেসিং বোট বিমান দোতলা বাস ইত্যাদি